আমার ব্যবসায় পশুদের যত্ন নেওয়ার জন্য বাইরের লোককে নিযুক্ত করা হয় তারাই পশুদের যত্ন নেয় আমার এই রকম চারজন লোককে প্রতিদিন খাওয়াতে হয় শুধু খাওয়াতেই নয় তাদেরকে মাসিক বেতনও দিতে হয় তারাই খুব ভালোভাবে পশুদের যত্ন করে যখন তাদেরকে খেতে হবে কখন তাদের জল দিতে হবে ইত্যাদি বিভিন্ন কাজ তারাই দেখভাল করে যেখানে পশুরা থাকে সেই জায়গাটিও তারাই পরিষ্কার করে প্রতিদিন সেই জায়গাটিকে ঝাঁট দেয় বিভিন্ন রকম কীটনাশক ঔষধ সপ্তাহে এক থেকে দুবার স্প্রে করে যাতে করে পশুদের গায়ে কোনো রকম কীট বাসা বাঁধতে না পারে জায়গাটির আশেপাশে যাতে কোনো রকমভাবে জল এবং পচনশীল ও প্লাস্টিকও জমা না হয় সে দিকেও তারা লক্ষ্য রাখে এগুলো থাকলে বিভিন্ন কীট প্রকিটির মশার উপদ্রব দেখা দিতে পারে যাতে পশুদের ক্ষতি হতে পারে